ছোটো থেকে আমি ভীষণ পাখি দেক দেখতে বেশি পছন্দ করি ছোটোবেলায় অনেকবার চিড়িয়াখানায় গেছি চিড়িয়াখানয় যে শীতকালে আসে না বিদেশের পাখিগুলো এসে পুকুর ভরে যায় ওই যে ঝিল আছে একটা চিড়িয়াখানার ঝিলে প্রচুর পাখি আসে বিভিন্ন রকমের পাখি খুব মজা পায় দেখতে অনেকবার গেছি তাছাড়াও ওই আমাদের ওখানটায় আটান্ন গেট আছে আটান্ন গেটের ওখানটা পাখিরালয় আছে ওখানেও ভীষণ অনেক পাখি আছে ওখানে গেছি তারপরে সুন্দরবনে পাখি মানে ভীষণ ভালোবাসি তার সুন্দরবনে গেছি পাখি দেখেছি তারপরে আমাদের বাড়িতেও কিছু পাখি আছে সেই পাখিগুলো আমরা দেখাশোনা করি তারপরে ছোটোবেলায় একটা আমি পাখি ধরেছি একজনদের একটা টিয়া পাখি কোথা থেকে এসছিলো টিয়া পাখি ধরে আমি সেই পাখিটার যত্ন করি পাখি পুষি পাখি দেখাশোনা করি তাছাড়াও আমাদের তো আশেপাশে আমরা গ্রামে বাস করি তো গ্রামে প্রচুর পাখি আছে তোমার ছাদরা পাখি দেখা যায় শালিক পাখি চড়ুই পাখি ময়না দোয়েল তাপরে আর একটা ওই বাসা বাঁধে কোকিল বিভিন্ন পাখি দেখা যায় পাখিগুলো মানে বিভিন্ন বিভিন্ন ডাক খুব মজা লাগে পাখিগুলো শুনতে বা দেখতে আমি একটা পাখি এমনি ছোটোবেলায় একটা গুড়িয়ে পেয়েছিলাম পাখির ছানা গাছ থেকে পড়ে গেছিলো টিয়া পাখির ছানা সেই পাখিটাকে বাড়িতে এনে তখন গায়ে লোম ওট হয় নি মানে পাখির ছানাটা সেই ড্রপারে করে একটু একটু করে মানে দুধ সেরেলাক সেগুলো খাইয়ে খাইয়ে পাখিটা এখনো আছে সে ভীষণ কথা বলতে ভালোবাসে ভীষণ কথা বলে টিয়া পাখিটা ভীষণ ভালোবাসি আমি কথা বলতে আর ও তো মানে এত মানে আমাকে দেকলেই মানে ডেকে উটবে খুব ভালোবাসি